খেলাধুলার উন্নয়নের দরকার আছে প্রত্যেক স্কুল এবং কলেজগুলিতে খেলাধুলা বিভাগের একটি ক্লাস থাকা প্রয়োজন তাই খেলাধুলা বিষয়ক সমস্ত কাজে অর্থ ব্যয় করা সরকারের উচিৎ কারণ খেলাধুলা সম্পর্কে ছাত্রছাত্রীরা ভালোভাবে জানতে পারবে খেলাধুলার উপকারিতা সম্পর্কে জানতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে যে কতটা শরীরে সুস্বাস্থ্য হয় সুস্বাস্থ্য থাকে সে সম্পর্কে তারা অবগত হবে এবং খেলার প্রতি উৎসাহ তাদের বাড়বে খেলাধুলা বিভাগে উন্নতি করতে হলে আমি স্কুলগুলিতে খেলাধুলা বিষয়ক একটা বিশেষ ক্লাস রাখবো এবং খেলাধুলার সম্বন্ধে ওদের বিশ্লেষণভাবে জানানোর জন্য একটা নিয়মিত ক্লাস রেখে একটা নিয়মিত শিক্ষক রেখে ওদেরকে খেলাধুলার সবরকম সুযোগ সুবিধা উপকারিতা সবরকম বিষয়ে তাদের বোঝাবো